আমাদের ভারতের মুখোমুখি কিছু সময়ের বড় পরিবেশগত সমস্যা আমরা যে সমস্যা গুলো আজকে রয়েছি সেগুলো সত্যিকারেরই খুব বড় সমস্যা আমরা বিভিন্ন ধোঁয়াযুক্ত গাড়ির গাড়ির থেকে আমাদের পরিবেশ দূষণ করে দিচ্ছেন তার জন্যে আমরা ঠিকঠাক শীত বর্ষা গ্রীষ্মের কিছু দিক নির্ণয় করতে পারিনি এবং আমাদের পরিবেশ আজকে আমরাই নষ্ট করছি

একটি একটি গাছ একটি জীবন আমরা কী করি আমরা একটা গাছ কেটে ফেলি কিন্তু একটা গাছকে আবার রোপণ করি না এগুলো সত্যিই তো আমাদের ভুল আমরা পরিবেশটাকে নষ্ট করছি আমরা নিজেরাই আমাদের নতুন প্রজন্মকে নষ্ট করছি আমরা নিজেরাই আজকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন পাশি পাখি পক্ষীদের লুপ্ত ঘটেছে যেমন শকুন দেখা যায় না যেমন কাক অনেক কমে গেছে আমরা যত আমরা পরিবর্তন হতে যাচ্ছি

আমাদের সমাজে পরিবর্তন হতে পারছি না আমরা যতটা আম শিক্ষিত হচ্ছি তত আমরা মূর্খের পরিচয় দিচ্ছি আমরা গাছের থেকে আমরা একটা মানুষ একটা গাছ একটা মানুষ আমরা সেগুলো সবই ভুলে যেয়ে আজকে পশু পাখি সব হত্যা করছি আমরা বিভিন্ন জীবজন্তুর মেরে ফেলছি আমরা নিজেরাই নিজেদের সবথেকে ভুল করছি বেঁচে থাকার জায়গাটা আমাদের ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আমরা শিক্ষাকে অবমূল্যায়ন করি আমরা বড়দেরকে সম্মান করি না আমরা ছোট হয়ে বড়দেরকে সম্মান করি না আমরা বিভিন্ন অন্যায়যুক্ত কাজের সঙ্গে লিপ্ত থাকছি এবং শিক্ষার অবনত করছি আমাদের পরিবেশে আজকে সবথেকে খারাপ মানুষের দিকটাই বেশি দেখা যায় দেখতে পাচ্ছি আমাদের গ্রাম বাংলায় আগে সবুজ গাছে ভরে থাকতো আমরা সেই অরণ্যগুলো কেটে নিজেরাই ক্ষতি করছি আজকে সুন্দরবনে সুন্দরবন আছে বলে আমরা সত্যি বেঁচে আছি আমাদের সুন্দরবনের আমাদের ভারতের চার ভাগের সুন্দরবনের চার ভাগের এক ভাগ হচ্ছে ভারতের আর তিন ভাগ বাংলাদেশের সুন্দরবন সত্যি সত্যি দেখতে অবাক কিন্তু আমরা ভাবি যে সুন্দরবন বাংলাদেশের সুন্দরবনটা সবথেকে বেশি ভালো না আমাদের ভারতের সুন্দরবন দেখতে ভালো আমরা দেখতে পাই যে বাংলাদেশের সুন্দরবন সবথেকে দেখতে ভালো বাংলাদেশের সুন্দরবনে অরণ্যে অরণ্য ঢেকে আসে এবং দেখতেও খুব ভালো বিভিন্ন পশুপাখি আসে তুলনামূলকভাবে ভারতের থেকে বেশি আমাদের ভারতের সুন্দরবনে অরণ্য আমরা অনেকেই কেটে ফেলছি সুন্দরবন রিজার্ভ ফরেস্ট থাকতেও আমরা যে কোনো প্রকারে চুরি করে সুন্দরবনকে নষ্ট করে ফেলছি কেটে ফেলছি প্রকারের গাছ একটা গাছ একটা জীবন